আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আমি ক্রিকেট খেলা দেখতে অনেক পছন্দ করি আমার প্রিয় ক্রীড়াবিদও আছে যেমন যেমন রাহুল শর্মা আছে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি ইত্যাদি আমি অনেক অনেক জনকেই পছন্দ করি তার মধ্যে বিরাট কোহলি আমার সবচেয়ে এবং বিরাট কোহেলি আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় যাখে আমার খুব ভালো লাগে এবং তার খেলা দেখলে আম মনে হয় কোনো টেনশন থাকে না এমনিতেই আমার সবচেয়ে একজন ক্রীড়াবাদীদের মধ্যে বিরাট কোহলি আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়